আমাদের হিন্দুদের সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে আমরা যেইটা সাংস্কৃতিক অনুষ্ঠান বুঝি পঁচিশে বৈশাখ এই পঁচিশে বৈশাখ আমাদের রবীন্দ্রনাথের জন্মদিন ওই জন্মদিন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকমের মধ্য দিয়ে সূচনা করি সকালে প্রভাত ফেরি থেকে আরম্ভ করে একদম সন্ধ্যে থেকে রাত পর্যন্ত নানারকম নৃত্য কবিতা আবৃত্তি ও গানের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটিকে ভরিয়ে তোলা হয় তাই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনেক ছোটো ছোটো ছোটো ছোটো শিশুরা এসে নৃত্য পরিবেশনা করেন এবং এর মধ্যে বড়োরাও আবৃত্তি প্রতিযোগিতায় নাম দেয় তারপর মহিলারা গান বাজনা দিয়ে ভরিয়ে তোলে আর খ্রিস্টান সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে আমরা যেটা বুঝি আমাদের হিন্দুদের মতে হচ্ছে নয়ই পৌষ বা খ্রিষ্ট ধর্মে হচ্ছে পঁচিশে ডিসেম্বর এই ডিসেম্বরে আমাদের খ্রিস্টানদের হচ্ছে সবথেকে বড়ো অনুষ্ঠান ওই অনুষ্ঠানটিকে আমরা ভরিয়ে তুলি হ্যাঁ আর মুসলিমদের তো সারাবছরে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কিন্তু ও আমার যদিও জানা নেই ওইটা কোনদিনটা পালন হয় ঈদ অনেকরকম অনুষ্ঠান আছে আমার ঠিক এই পর্যন্ত মনে পড়ছে না কিন্তু আমরা যেটা আমাদের বাঙালিদের হিন্দুদের যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাই হচ্ছে আমাদের পঁচিশে বৈশাখ